নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য আমাদের দক্ষতা বাড়াবার জন্য বিভিন্ন টিপস অবলম্বন করা যেতে পারে যেমন নতুন পাখিদের নাম জানার জন্য প্রথমত তাদেরকে চিনতে হবে তারা কোন রঙে আসে বা কোথায় আসে পাখিরালয় বা পাখি সংরক্ষণালয়ে গিয়ে পর্যবেক্ষণকারীদের সঙ্গে কথা বলা তাদের কাছ থেকে শুনে নেওয়া যে কোন পাখির কী নাম তারা কখন আসে কখন চলে যায় তারা কোন দেশে থাকে কোথায় থাকে তাদের বাসা কেমন তাদের খাওয়ার উপযোগী কী কী এগুলো সম্পূর্ণ তারাই বলতে পারবে আমরা নতুন কিছু পাখির নাম হয়তো জানি পুরোনো দিন থেকে শুনে এসেছি বাড়িতে বাবা মায়ের কাছে সেই সমস্ত পাখিদের নাম আমরা বলতে পারি কিন্তু নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য আমাদেরকে দক্ষতা বাড়ানোর জন্য শরণাপন্ন হতে হতেই হবে তাদেরকে যারা পাখি সম্বন্ধে জানে